ভালো তুই কেমন আছিস খুব সুন্দর লাগছে আর কাজকর্মও খুব ভালো চলছে তোর কাজকর্ম কেমন চলছে বল অফিসের বল শোনার জন্যই তো ফোনটা ধরেছি হ্যাঁ কেন যাবো না কোন মাসে ঠিক করেছিস বল এটা

হ্যাঁ হ্যাঁ একদম যাবো হুম তাহলে কত করে কী ঠিক করছিস বাজারটা পাঁচ হাজার করে কুলিয়ে যাবে তো সব কিছু তাহলে তাহলে বেরোচ্ছিস কখন ভোরে

দশটার আগে পৌঁছে সেখানে সব তার আগের দিন সবই কিছু কাটা হয়ে আনাজ ফানাজ কেটে রেখে দিতে হবে হুম হুম সবাই তাহলে গ্যাস ট্যাস ওভেন বুক করে রাখবি গাড়ি আর গাড়িটাও ঠিক করে রাখবি আর আমার কিছু করতে হবে নাকি আচ্ছা ঠিক আছে হ্যাঁ আর আর কোনো বন্ধুকে বলেছিস নাকি ও হুম ঠিক আছে তাহলে আগে থেকে হ্যাঁ কী করবি বল বল রাইস চিলি চিকেন থেকে শুরু করে ভাত একটা সবজি মটন হবে তারপরে চাটনি দই মিষ্টি পাঁপড় যেমন হয় হুম ভালোই করেছিস তা সময় থেকে বলিস কারণ আমাকে তো অফিসে ছুটি নিতে হবে কোন ডেটটায় করবো হুম হুম আর তাহলে আগে থেকে কোনো কিছু দেখবি সাহায্য লাগলে বলবি আর সব কিছুই আগে থেকে কিছু কিছু করে অ্যাডভান্স করে দিবি তা আমাকে বলবি কত কী দিতে হবে সময় থেকে সেরকম অনলাইন করে দেবো কোথায় হুম ভালোই করেছিস কোথায় করবি তাহলে পিকনিকটা ঠিক করেছিস করতে দেবে তো বৃষ্টি আচ্ছা তাহলে ভালোই হয় রিং করে দেবো আচ্ছা ঠিক আছে